মাছ ধরার সময়েই কিছু কৌশল আমরা সুন্ডরবনের মানুষ জীবিকাই হলো মাছ ধরা জাল খেলনা জাল ফাতনা জাল দিয়ে মাছ ধরি আবার তো কেউ কেউ জাল পাটাও দেয় নদীতে আবার অনেকে জাল টানে নদীতে দিয়ে মাছ ধরে আমাদের নদীতে অনেক সময় লাগে মাছ ধরতে অনেক সময় কাটাই নদীতে মাছ ধরতে সময় লাগে জাল পাটা দেয় জাল ধরে আর তো নদীতে অনেকের নামতেও ভয় করে কারণ সেখানে সাপ থাকে আরো কুমির টুমির আসে ইত্যাদি